আমাদের গ্রামে যে সম্প্রদায় আছে তারা একটা প্রশিক্ষণ দল গঠন করেছে সেইখানে তারা ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের নৃত্য এবং গান এসব রবীন্দ্রনাথ সঙ্গীত এসব শেখানো হয় তারা সেখানে ছোটো ছোটো বাচ্চাদের সেসব শেখানোর পর তারা যখন সব কিছুতেই পারদর্শী হয় তখন তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের প্রোগ্রাম অনুষ্ঠান সামাজিক প্রোগ্রাম এইসবের মাধ্যমে মানুষের কাছে সেই সব নৃত্য পৌঁছে দেয় এবং যেসব বাচ্চারা শিখে সেই সব বাচ্চারা সেই শিক্ষায় শিক্ষিত হয় এবং তারা নাচ গান এসব ভালবাসতে শিখে নাচটা তাই এই দলকে আমরা সম্মান জানাই এবং আমরা চাই যেন পরবর্তীকালেও এরকম দল কিছু দল মিলে ছোটো ছোটো বাচ্চাদেরকে এসব প্রশিক্ষণ দিয়ে থাকে